হ্যাঁ আমার এলাকায় অনেকগুলো মাঠ আছে এবং বিভিন্ন আকারের যেমন আমাদের স্কুলের বড় মাঠ বা ক্লাবের মাঠ আছে সেখানে প্রতিনিয়ত খেলাধুলা হয় শরীরচর্চা হয় এবং স্থানীয় ক্লাব বা স্কুলের ছেলে মেয়েরা এখানে খেলা করতে পারে বিভিন্ন সময়ে বর্ষার সময় মূলত যে খেলাগুলো হয় সেগুলো হচ্ছে ফুটবল হাডুডু এই জাতীয় খেলা হয় এবং শুকনো মরশুমের সময় এই জায়গাগুলো ক্রিকেট খেলাটা মানে আমাদের এলাকায় বেশি হয় আর এই সব মাঠগুলো আমাদের এলাকারই বলে আমাদের এলাকারই মানুষগুলো যদি কোনো খেলাধুলো করতে চায় তাহলেও ক্লাব বা স্কুল সহজেই সহজলভ্য ভাবে তা দেয় এবং সবাই খুশি মনে এতে এই মাঠগুলো ব্যবহার করতে পারে এবং খেলাধুলো করে